আমি সব সমময় বিদ্যুৎ সম্পর্কে অনেক সচেতন থাকি যেমন ভিজে গায়ে বা ভিজে হাতে যদি আমি কারেন্টের সুইচ বা তারের সঙ্গে কোনো ছুতে যাই তো আমি সে সেটা সম্পর্কে সচেতন হয়ে যাই এর যেমন আমি আমি আমার যখন বৃষ্টির সময় কাউকে যদি আমি দেখি যে কেউ কোনো গাছের তলায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে আমি তাকে বারণ করবার চেষ্টা করি যে এতে যে এতে বিদ্যুতের সাথে বজ্রপাতের সাথে এই বিদ্যুতের অনেক কানেকশান থাকে সেই জন্য এতে একটি দুর্ঘটনাও হতে পারে এইভাবেই আমি এই বিদ্যুৎ সংক্রান্ত কোনো বিষয় থেকে সচেতন হতে পারি আর এই এর মাধ্যমে এই সমস্যাগুলো এড়ানোও যায়